আমি আজ বিকেল পাঁচটা নাগাদ তিরুপতি হোটেল অ্যান্ড রেসটুরেন্ট থেকে এক প্লেট চিকেন চাউমিন এবং এক প্লেট চিকেন চিলি অর্ডার করেছিলাম অর্ডারটি সময় মতো আমার কাছে এসে পৌঁছোয় এবং আমি এতে খুব খুশি হই আমি ডেলিভারি সংস্থার কাছে এ বিষয়ে একটি ইতিবাচক ফিডব্যাক দিচ্ছি সময় মতো ডেলিভারি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ